খেলাধুলা করার জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে যেরকম ধরো অনেক দূর দূর খেলতে গিয়েছি সেখানে তাদের বাড়ি তো আছে তাদের বাড়িতে বল লেগে যাওয়া তারপর তোমার কারোর ধান বাড়িতে বল চলে যাওয়া তারপর কারোর গায়ে বল রাস্তার দিকে পেরিয়ে গেলে কারোর গায়ে বল লেগে যাওয়া এইসব নানান ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে তাদের কাছে গালও খেতে হয়েছে

এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়েছে বাইরে খেলতে গেলে তো পো ওরকম সমস্যা একটু একটু হতেই হবে তাই না তো এরপর